আমি আমার বাড়ি থেকে একটি বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করেছিলাম সেই গা ড়ির অবস্থা এতোটা খারাপ হবে আমি ভাবতে পারিনি গাড়িটির পরিস্থিতি আমাকে ছবিতে খুবই ভালো দেখানো হয়েছিলো সেই হিসাবে আমি গাড়িটি ভাড়া করেছিলাম কিন্তু গাড়িটি যখন আসে রাস্তায় যেতে যেতে আমি দেখি গাড়ির অবস্থা খুবই খারাপ যে সিটের মধ্যে আরাম করে বসে যাওয়ার কথা ছিলো সে সিটটি ছিলো ছেঁড়া প্রকৃতির সিটটা প্রায় পচে গিয়েছে বললেই চলে রাস্তার মাঝখানে চাকা পাংচার হয়ে গেছিলো হটাত তাছাড়া হর্ন ঠিক মতো কাজ করছিলো না পরিবহণ এজেন্সিকে আমি এই নিয়ে অভিযোগ জানাতে যাই তাই ড্রাইভারের কাছে আমি অনেক পরিমাণ হতাশা প্রকাশ করছি কারণ এই রকমভাবে পরিষেবা ঠিক মতো মানুষের কাজে লাগে না আমাদেরকে যেমনটা দেখানো হয় ঠিক তেমনটাই দেওয়ার জন্য আমরা আশা করে থাকি